আমি আমার এলাকায় যেই মাছগুলো ধরি সেগুলো হচ্ছে রুই কাতলা মাগুর চিংড়ি পোনা বাটা আমি রুই মাছ বেশিরভাগ ধরি সেই মাছগুলির দাম হল রুই হচ্ছে দুশো কুড়ি টাকা কাতলা দুশো টাকা মাগুর পাঁচশো টাকা চিংড়ি তিনশো টাকা পোনা একশো আশি টাকা এবং বাটা মাছ একশো চল্লিশ টাকা